না আমি মনে করি তরুণরা খেলাধুলোয় অংশগ্রহণের জন্য যথেষ্ট উৎসাহিত হয় যদি তার সময় অনুযায়ী বা তার চারিদিকের পারিপার্শ্বিক সুযোগ সুবিধা থাকে তাহলে তারা উৎসাহিত হয় এবং তার উৎসাহিত করার জন্যে যদি সবাই এগিয়ে আসে তাহলে এই খেলাধুলার অনেক প্রসার ঘটে বা তারা উৎসাহের সঙ্গে খেলাধুলাও করতে পারে পারে খেলাধুলো প্রসারের জন্য আমার মনে হয় সরকার বা যারা খেলাধুলো করে বা প্রশিক্ষক তাদের প্রত্যেকের এগিয়ে আসা দরকার এবং খেলাধুলোর করার জন্য প্রত্যেকটা তরুণ তরুণীদের উৎসাহিত করুক এইটাই আমি বলতে চাই